পশ্চিমবঙ্গের শিল্প এবং কারুশিল্পগুলি রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক পরিবেশকে নানাভাবে উন্নয়নের শিখায় পৌঁছে দিয়েছে তারা অর্থরৈতিকভাবে এবং তাদের উদ্যোগে প্রাকৃতিক পরিবেশ সংস্কৃতি এবং ঐতিহ্যের উন্নয়ন সম্ভব ঘটেছে নানা ধরনের ইকো পার্ক গ্যালারি এবং চিড়িয়াখানার মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরেছে তার মধ্যে অন্যতম হল কলকাতার ইকো পার্ক আলিপুরদুয়ার চিড়িয়াখানা তাছাড়াও আমি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা এখানের লামিয়া পার্ক শিশু উদ্যান কা এবং শতাব্দী পার্ক শিশু উদ্যানও এই উন্নতিকে আরো বেশি প্রস্ফুটিত করে তুলেছে